আপনি কি পেন্টার আমি আপনার নম্বরটা অনলাইন থেকে পেয়েছি তো আপনার কার্ড দেখেছি ইন্সটাগ্রামে তো আপনি কি একদিন আমার বাড়িতে আসতে পারবেন আচ্ছা আপনি এমনি একটা রুমে কত চার্জ করেন আচ্ছা আমার টোটাল ছটা রুম আছে একটা মাস্টার রুম আছে আর দুটো এমনি নর্মাল বেডরুম আর একটা বাথরুম আছে আর তো আমার মাস্টার রুমটাতে দেখি প্যাস্টেল কালার লাগবে আর একটু অ্যাসথেটিক লাগবে আর অন্যগুলোতে আপনি আপনার যে লাইট ইন্টেন্সিটি দেখে আপনি রঙগুলো ডিসাইড করতে পারেন আপনি কি কোনও ডিসকাউন্ট দেন মানে তাহলে একটা ডিসকাউন্ট নেই আপনার আচ্ছা ঠিক আছে আপনাকে আমি অড্রেসটা সেন্ড করে দিচ্ছি